সে অনেকদিন আগেকার কথা আমি জনসমক্ষে আমার একটা ছবি আমি একবার দিয়েছিলাম একটা প্রদর্শনী হয়েছিল একটা গ্যালারীতে সেই গ্যালারীতে আমার ছবি প্রদর্শন করার সময় যখন হয়েছিল তখন আমি আমি আশা করিনি আমার ছবিটা এত প্রশংসা পাবে ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করতে চেয়ে অনেকে অনুরোধ করেছেন উদ্যোক্তাদের এবং আমার সাথে দেখা করে তারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমার ছবির প্রশংসা করেছেন এই ছবির প্রশংসা শুনে প্রশংসিত হয়ে আমি তো আশা করিনি আমার ছবিটা এত প্রশংসা পাবে এটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছিল পরবর্তীকালে ছবি আঁকাতেও আমি খুব উদ্বুদ্ধ হয়েছি এই বিষয়টায়